বাংলা ভাষা সময়ের সাথে সাথে অবশ্যই বিকশিত হয়েছে আগেকার দিনে সবাই সাধু বাংলা ভাষাতেই কথা বলতেন এছাড়া সংস্কৃত থেকে বাংলা ভাষা এসেছে আগেকার দিনের বইতে পত্রিকাতে এই ভাষার উল্লেখ পেয়েছি এখন সবাই চলিত ভাষাতেই কথা বলেন আমি তো অনেক পরিবর্তন লক্ষ্য করেছি যেমন আগে বলা হতো আমি আমি বাড়ি যাইতেছি এখন আমরা বলি আমি বাড়ি যাচ্ছি আগে অনেকে এভাবেও বলতেন মুই বাড়ি যাইমু খাইমু যাইতেছি খাইতেছি কিন্তু এখন আমরা পরিবর্তন করে অনেক সহজ করে বলি